বাড়িতে যখন পশু পণ্য উৎপাদন করা হয় যেমন মুরগি আমরা মুরগি পালন করি আমাদের এখানে মুরগি হাঁস যখন কিনে আমরা পালন করি পুরো বাড়ি থেকে আমাদের সুষম খাদ্য মানে গুঁড়ো ধান চাল ভাত এগুলো খাইয়ে মানুষ করি এটা খাইয়ে মানুষ করি এর মাংসটার মধ্যে আলাদা প্রোটিন আলাদা স্বাদ হ্যাঁ আলাদা টেস্ট পাওয়া যায় কারণ এই মাংসটার মধ্যে আমরা কোনো রকম কোনো ভেজাল পাই না কোনো অসুক বিসু্কের কারণ হতে পারে না তবে এই মুরগিটা পালন করতে আমাদের ঘরোয়া পদ্ধতিতে ছ মাস লেগে যায় বড়ো করতে কিন্তু পঁয়তাল্লিশ দিনের মাধ্যমে বড়ো করে যে পোলট্রির মুরগিগুলো সাবমিট করা হচ্ছে ওগুলোকে সা আপনাদের রাসায়নিক খাদ্য ব্যবহার করা হচ্ছে কীটনাশক খাদ্য কিছু ম্যাশ জাতীয় খাদ্য ব্যবহার করা হচ্ছে যাতে তারা পঁয়তাল্লিশ দিনের মধ্যে আড়াই থেকে তিন কেজি পাঁচ কেজি পর্যন্ত হয়ে যাচ্ছে ওগুলো ব্যবসায়ীদের ক্ষেত্রে খুব ভালো কিন্তু মানুষের পক্ষে খুব ক্ষতিকারক ওই কীটনাশক খাদ্যদ্রব্য পা যে মুরগি খাচ্ছে খেয়ে মানে দু দিনে আমার যেখানে দশ দিন টাইম লাগছে ওরা সেদিন দু দিনেই বড়ো করে দিচ্ছে মানে এবার ভাবুন কোনটার টেস্ট বেশি আর কোনটায় রোগ মুক্ত হবে তাহলে রোগ মুক্ত খাবার খেতে গেলে নিজেদের ঘরোয়া পদ্ধতিতে মনে হয় হাঁস ছাগল গরু সব কিছু পুষে তার যে প্রোটিন খাদ্যটা আমরা পাবো যতটা তৃপ্তিময় বা যতটা রোগ ন ময় কোনো রোগবিহীন ততটা মনে হয় আমাদের কেনা খাদ্যের মধ্যে পাবো না ওই পশু পাখি যতটা আমরা কিনে খাচ্ছি ওর মধ্যে যে আমাদের কতটা মারত্মক রোগ সংক্রামক আমাদের শরীরে নিতে হচ্ছে সেই ব্যাপারটা আশেপাশে সবাই জানে তাও আমরা জেনে শুনে অন্ধ এখন খেতে হবে সবাই তো আর বাড়িতে চাষ করা সম্ভব নয় পশুপালন করা সম্ভব নয় তাই আমাদের মানে জেনে শুনে বিষ পান করা যার ফলে তাই জেনে শুনে আমরা চোখ বন্ধ করে এই বিষ পান করতে হচ্ছে আর এই বিষ পান যত করছি প্রতিনিয়ত আমাদের প্রত্যেকটা রোগের সম্মুখীন হতে হচ্ছে প্রত্যেকটা রোগের জন্য প্রতিনিয়ত একটা বাড়ির মহিলা প্রতিদিন মনে হয় আমরা যে খাবারটা একশো টাকায় পাই আর একশো টাকায় ভাত ডাল মাছ খেয়ে যে আমরা জীবিকা অর্জন করছি তার থেকে মনে হয় প্রতিদিন ডেরশো দুশো টাকার ডাক্তারের চলে যায় এখানেই আমাদের পাড়া গাঁয়ের মানুষ জন খুব মানে দুর্ভোগে রয়েছে আমাদের এখানে গ্যাসের মানে প্রত্যেকটা বাড়িতে দেকবেন গ্যাসের প্রবলেম গ্যাসের প্রবলেম এই কারণে প্রতিনিয়ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা যে রাসায়নিক খাদ্য ব্যবহার করছি তার মধ্যে মানে প্রত্যেকটা জিনিসের মধ্যে ওষুধ মারা ওই ওষুধ মারা খাদ্যের জন্য আমাদের আজকের শরীর দূর্বল আজ নার্ভের প্রবলেম কাল চোখের প্রবলেম কাল দাঁতের প্রবলেম কাল পেটের প্রবলেম নানানটা বিষয় নিয়ে আমাদের এগিয়ে চলতে হচ্ছে